অবশ্যই ধর্মীয় সঙ্গীত ঈশ্বরের উপাসনা করারই একটি ক্ষেত্র বলা যেতে পারে আমরা ভগবানকে মানি আর ভগবান আমরা এটাও বিশ্বাস করি যে মানুষের মধেই কিন্তু ভগবান বিরাজমান সকলের মধ্যেই কিন্তু ভগবানের উপস্থিতি আমরা সেটাকে ভেবেই থাকি বা ধরেই নিই তো সেটাকে ধরে নিয়ে যদি আমরা এগোই তাহলে ধর্মীয় সঙ্গীত তো ঈশ্বরের উপাসনা করার জন্য লাগবেই কারণ আমরা নর্মালি যেমন কোনো মানুষের ক্ষেত্রে কোনো স্পেশাল দিন পালন করার চেষ্টা করি তা তেমনি ভগবানের যেদিন পুজো হয় ধরুন আমি উদহারণস্বরূপ বলতে পারি যে দুর্গা পুজোর সময় বা কখনো কালী পুজোর সময় এই যে কালী পুজোর সময়তে কালী মায়ের যে সমস্ত গান রয়েছে সেগুলোকে আমারা উপাসনার ক্ষেত্র হিসাবে ধরতেই পারি তাহলে আমরা তাকে ডাকব কীসের মাধ্যমে এই গানটা তো লেখা হয়েছে তাকে মনে করেই বা তাকে স্মরণ করে তাহলে পরে আমরা কেন বা তাকে মানে ওই সময় পুজোতে কেন আমরা সে গানটা দিতে পারব না বা সেই গানটা করতে পারব না এটা তো আমি একেবারেই ঘোর বিরোধী কারণ অবশ্যই করে ভগবানকে ডাকার জন্য তার গান তো অবশ্যই করে করতে হবে এমন নয় যে শুধু সেই গানের মাধ্যমে ডাকলে পরেই ভগবান আসবে আমাদের কাছে কিংবা ভগবান আমার কথা শুনবে এরকম কোনো ব্যাপার নেই কিন্তু মনের ভক্তি শ্রদ্ধা দিয়ে এরকমভাবে গানটা যদি করি তাহলে আমাদের মনে যেমন ভালো লাগে তেমনি ভগবানও হয়তো শুনবেন বা হয়তো বা আমাদের ডাক শুনবেন এটা তো আমরা মনে প্রাণে বিশ্বাস করি আর এটা যদি অন্য কোনো মানুষ যদি গান গাওয়াটাকে খারাপ বলে মনে করে থাকে তাহলে সেটা তাদের অসুবিধার ক্ষেত্র হিসাবে আমি ধরে নিতে পারি কারণ গান গাওয়া খারাপ নয় কণ্ঠ ভগবান দিয়েছে কণ্ঠটাকে কাজে লাগানোর জন্য কিন্তু মানে ভগবান সাহায্য অবশ্যই করবে ভগবানের ইচ্ছা ছাড়া কখনোই গাছের পাতাও নড়ে না সেটা তো অবশ্যই কিন্তু নিজের কর্ম ক্ষমতার মাধ্যমে কিন্তু গানটাকে এগিয়ে নিয়ে যেতে হয় এটাতো আমার মত